হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখি তবে আমি খেলার ম্যাচ দেখার জন্য টিভিতে না দেখলেও ইউটিউব না হলে হটস্টার লাইভে দেখি আমি যখন কলেজে যাই তখন আমার বন্ধুদের সাথে এইগুলো নিয়ে আলোচনা হয় সেরকম বন্ধুদের সাথে যদিও বসে ম্যাচ না দেখি কিন্তু ওদের সাথে আলোচনা করে নিয়ে আমার অভিজ্ঞতা হয়ে যায়